আপনি তো সমাজকর্মী আমি একজন গৃহবধূ বলছি আমার একটি অভিযোগ আছে বা আবেদনও বলতে পারেন অনুরোধ বলতে পারেন আমি বলতে চাইছি যে আমাদের এই রাস্তাঘাটে এই এলাকার রাস্তাঘাটে কোনো বাথরুম বা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা নেই মহিলাদের জন্য যদি একটু ব্যবস্থা করেন খুব ভালো হয়

আপনারা আপনারা আসুন একদিন আমাদের এলাকায় আপনারা দেখবেন আপনি একদিন আসুন সেখানেই আমরা একসাথে কাগজপত্র আপনাকে দেবো আর স্বাক্ষরও করব দরখাস্ত দেবো কোন সময় হ্যাঁ বিকেলের দিকে বা সকালে যে কোনো টাইমে আপনি আসতে পারেন বিকেলে হলে বেশি ভালো হয়

আপনারা যদি যদি কেন আপনারা আসবেন আমরা আশা করি আর যদি আসেন আগে থেকে বা দুদিন আগে থেকে আপনি জানিয়ে দেবেন তাহলে আমরা এখান থেকে সবা সব মহিলারা থাকতে পারি সবাইকে জানাতে পারি বিষয়টা তাহলে সবাই আমরা একসাথে একজোট হব এবং আপনা আপনাকে জানাব সবাই মিলে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ